হ্যাঁ আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় প্রধান শিল্প দেখতে গেলে বলা যায় যে কুটির শিল্প মিস্ত্রি শিল্প এবং আমাদের এখানে অনেকগুলো শিল্প রয়েছে অর্থনৈতিক চালাকি কি কি আমাদের এধার থেকে দেখতে গেলে অর্থনৈতিক চালক হিসেবে গ্রহণ করা হয় গাড়ি ঘোড়া এবং ছোটো টেম্পো লরি হিসেবে এসব জিনিসগুলো থেকে অনেকটাই আমরা সাহায্য পাই কৃষি কৃষিক্ষেত্রে এইসব গাড়িগুলো বেশিরভাগ লরি এবং ট্র্যাকটর হাতিগাড়ি এসব ব্যবহার করা হয় উৎপাদন আমাদের পশ্চিম মেদিনীপুরে এটা অনেকটাও ভালো হয়ে থাকে পরিষেবা খাত অনেকটাই বেশি জেলা কি ও কোনো কারখানা সংস্থা আছে হ্যাঁ আমাদের জেলার মধ্যে কুটির শিল্প এবং মাটির শিল্পও রয়েছে অনেকরকম ভালো আমরা মাটির শিল্প বানাতে পারি রবার কারখানাও রয়েছে নরম খেলনা তৈরির জিনিসও রয়েছে এবং কাগজ কারখানাও রয়েছে আমাদের এই সাইডে কাগজ কারখানা বিখ্যাত